হ্যাঁ বর্তমানে বলিউড এবং টলিউড দুটো ফিল্ম ইন্ডাস্ট্রিই ভারতবর্ষের সর্বত্রই ফ্যাশনের প্রবণতাকে প্রভাবিত করেছে এই এর ফলে পোশাকে পোশাক পরিচ্ছদে অনেক পরিবর্তন এসেছে ফ্যাশন স্টেটমেন্ট অনেক উন্নত হয়েছে এবং দুটো ফিল্ম ইন্ডাস্ট্রির থেকেই আমরা বিভিন্ন ধরনের চরিত্র বা সিনেমার নাম বলতে পারি যাদের পোশাকের জন্য আমি তাদের ব্যক্তিগতভাবে পছন্দ করেছি যেমন বলিউড সিনেমা পিকু সিনেমাটির পিকু যে চরিত্র তার যে পোশাক এবং বা বাংলা বা টলিউড ইন্ডাস্ট্রিতে অন্য বসন্ত সিনেমার অমৃতা ভট্টাচার্য যে তন্বী যে চরিত্রটি বা তন্নিষ্ঠা সেই দুটি সিনেমাতে আমার তাদের পোশাকের জন্য তাদের চরিত্র দুটিকে খুব পছন্দ হয়েছে আমি নিজে সিনেমার দেখা কোনো আউটফিট তৈরি করার চেষ্টা করিনি